হ্যাঁ স্থানীয়ভাবেই পোলট্রি উৎপাদিত করতে গেলে বাড়িতে ফার্ম বানিয়ে সেখানেও সেখানে পোলট্রির পুরো পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র লাগিয়ে সেখানে সেগুলোকে পোলট্রির বাচ্চাগুলোকে এনে সেখানে প্রতিফালিত করা যেতে পারে এবং জৈব পদার্থগুলিকে নিয়ে ক্ষুদ্র কৃষকদেরও সহায়তা হতে পারে পোলট্রির জৈব পদার্থ নিয়ে সেগুলো জমি সার হিসাবেও ব্যবহার করা হয় এখানে অনেক গাছের গাছ লাগানোর জন্য এগুলো জমির সার উপাদান সারের জন্য ব্যবহৃত হয় এগুলো জমি ফসলের জন্য খুবই উপকৃত এবং আমি সরকারি স্কিম থেকে সাহায্য পাই খুবই কম পেয়েছিলাম একবার পোলট্রির ওষুধের যে ওষুধ কিছু দেখা দেখাশোনোর জন্য কিছু ওষুধ পেয়েছিলাম পোলট্রির এই পেশ এই পেশাকে লক্ষ্য পরিকল্পনা করে এই পেশারকে পরিকল্পনা আছে আমার একটাই সেটা হচ্ছে এই পোলট্রিগুলোকে পোলট্রিগুলোর অনেক সময় অনেক রোগ দেখা যেতে পারে অল্প ব অল্প বয়সেই কিছু কিছু এমন একটা রোগ দেখা দেয় গায়ে সেগুলো না অনেক ওষুধ দিয়েও সারানো যায় না তো সেইগুলো নিয়েই আমি একটি সেই সেটা নিয়ে সরকারকে একটি এমন ওষুধ বানাতে বলছি যে যেগুলো আর কি পরিকল্পনা আছে এটাই আমার যে সরকার যদি এই বিষয়ে উদ্যোগ নেন ভালোই হবে পোলট্রি চাষিদের এই পেশাটিকে